কী রে বোন কেমন আছিস আমিও ভালো আছি পরশু তো হোলি কালকে যাব হোলিতে কী কী কেনাকাটা করলি ও গলার নেকলেস কেমন কিনলি হ্যাঁ কোথায় যাবি ঘুরতে হ্যাঁ যেতেই পারি হ্যাঁ পছন্দ তো আছে আমি তো আগে কোনোদিন যাইনি তোর মুখ থেকে শুনে ভালোই লাগল বেশ ঠিক আছে যাব হ্যাঁ আমি হাতের চুড়ি কিনেছি আর খোঁপায় লাগাবার জন্য কিছু ফুল কিনেছি ও তুই কী কী রং কিনলি তাও কী কী কালারের আবির কিনব ভাবলি ও ঠিক আছে আর শোন না বলছিলাম যে ব্লু কালারের একটা আবির কিনিস ঠিক আছে হ্যাঁ আর তুই তা হলে শাড়িটা কী রকম ভাবে পরতে চাস আচ্ছা ঠিক আছে ঠিক আছে পরশুদিন তো দোল তা হলে আমি কালকে যাব আচ্ছা ঠিক আছে তা হলে রাখলাম কালকে কথা হবে